হ্যাঁ আমি কারণবশতই এ একটি ছবি এঁকেছিলাম সেই ছবিটা পাহাড় গাছপালা এইভাবে এঁকেছি এবং সূর্য এই ছবিটা হঠাৎ একজন দেখতে দেখে বলছে বাহ খুব সুন্দর ছবিটা আঁকা হয়েছে তো বাহ তুমি ছবি আঁকতে জানো আমি বললাম না আমি জানি না আমি ইচ্ছে করেই এটা এঁকেছি তারপরে বলছে আচ্ছা আমিও আঁকবো বলে ওইভাবে সেও একটি ছবি আঁকে এবং একজন সেইটি দেখে বলে বাহ খুব সুন্দর ছবিটা তো আঁকা হয়েছে যেমন মনের চেয়ে ছবিটার মধ্যে থেকে যেমন একটা কি দারুণ জিনিস ফুটে আসছে এইভাবে আমি এবারে উৎসাহ পেয়ে আরো নিজের চেষ্টা করতে থাকি যে আমি তাহলে ছবি আঁকাই শিখবো দিয়ে আমি স্যারের কাছে ভর্তি হই হয়ে আমি ছবি আঁকতে থাকি এইভাবে আমার এবারে নাম বাড়তে থাকে এবং আমি বিভিন্ন জায়গায় পরীক্ষাতেও বসতে থাকি সেইখেনে থেকে আমি ফার্স্ট হয়ে আসি এইভাবেই আমার নাম উজ্জ্বল হয়ে উঠে